সরকারের বিভিন্ন জেলায় আমাদের এই সরকারি প্রকল্প অনুস্থিত হচ্ছে এবং বিভিন্ন ঘর বাড়ি রাস্তাঘাট জল নে রাস্তাঘাট সব কিছুই হচ্ছে তারপরে আরও উন্নত করা দরকার যাতে রাস্তাঘাট আরও উন্নত হয় বিভিন্ন পরিষেবা পাওয়া যায় তাহলে আরও উন্নত হবে যাতে উন্নত হয় সেইগুলোতে দেখা দরকার এবং ভালো হয় সরকারি উদ্যেগ নীতিতে উন্নয়নের প্রভাব যাতে তাতে ভালো হয় তা দেখা দরকার